স্কুলে আমার প্রিয় বিষয় ছিলো বাংলা কারণ আমি প্রথম থেকেই বাংলাটি খুব ভালোভাবে পড়তে পারতাম এবং ওই বাংলাটি আমি যে কোনো দু থেকে তিনবার পড়লেই আমার যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো বিষয় ওইটি মনে থাকতো কেন বাংলাতে বেশিরভাগই পদ্য ও গদ্য থাকতো এবং যে কোনো কোনো রচনা থাকলে সেটাও আমার দু থেকে তিনবার পড়লেই ভালোভাবে মুখস্থ হয়ে যেতো তাই আমার স্কুলে প্রিয় বিষয় ছিলো বাংলা এবং বাংলা পরীক্ষাতে আমি বেশি করে নাম্বারও তুলে দিতাম পরীক্ষাতে এবং আমার প্রিয় ও বিষয় তাই বাংলাই ছিলো এবং আমার খুব কঠিন সাবজেক্ট ছিলো অঙ্ক যেটি আমার খুব তাড়াতাড়ি মাথায় ঢুকতো না কারণ বা অঙ্ক আমি অতোটা ভা পছন্দ করতাম না তাই আমি অঙ্ক বেশিভাগই আমার খুব কস কঠিন বলে মনে হতো কারণ অঙ্কে যে কোনো কোয়েশ্চেন আমার খু একটু অসুবিধা হতো করতে তাই আমার এই অঙ্কটি আমি খুব কঠিন হতো এবং আমার স্কুলের একটি খুশির দিন আমার স্কুলে অনেকই খুশির দিন রয়েছে তার মধ্যে একটি খুব খুশির দিন সেটি হলো সরস্বতী পুজো আমি সরস্বতী পুজোয় আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে এ বেরোতাম এবং প্রতিটি স্কুলে ঘুরে ঘুরে বে ঘুরে আসতাম এবং সো তারপরে আমি আমার নিজের স্কুলে সেই দিন প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করতাম এবং স্যার ম্যাডামদের সঙ্গে একসঙ্গে মিলিয়ে সরস্বতী পুজোর হাতে কাজ করতাম এবং ম্যাডাম ও স্যারেদের স্যারেদের হাতে কাজে বাড়িয়ে দিতাম তাই সরস্বতী পুজোর দিনটি আমার স্কুলে খুব আনন্দ করি ওই বছরের ওই দিনটি আমরা খুব আনন্দ করি এবং তাছাড়া আরও বন্ধুদের সঙ্গে তো স্কুলে প্রত্যেকটা দিনই আমরা খুব মজা করতাম